আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার বলতে পিঠে পুলি এই পিঠে পুলি বহু পুরোনো বহু ঐতিহাসিক খাবার যেটা আমাদের গ্রামঅঞ্চলে খুবই প্রচলিত তো এই পিঠে পুলি আমাদের পৌষ মাসে এই পৌষ পার্বনের দিনে খাওয়া হয় তো এই পিঠে পুলি তৈরি করার জন্য চাল আর কিছু সবজি বা মিষ্টি এগুলো হলেই হবে তো প্রথমে চালকে গুঁড়ো করে তাতে গরমজল দিয়ে মিক্স করে মেখে আর রেখে দেওয়া কিছুক্ষণ তারপরে সেটিকে গোল করে লেচি পাকিয়ে আর সবজি কিছু সবজি বা তরকারি কিছু রান্না করে ওর মধ্যে দিয়ে ভালো করে পাকিয়ে ভাপিয়ে নেওয়া তাহলেই হয়ে যাবে পিঠে পুলি তৈরি তো এই এই ধরনের খাবার পাওয়া বহু ঐতিহাসিক খাবার যেটা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পূর্বপুরুষরা খুবই ভালোভাবে তৈরি করতো বা খেত তো আর আমাদের এখানে এখনকার সময়ে যেসব খাবার পাওয়া যায় যেমন চাউমিন তো এটাও কিছু নতুন পুরনো বহু পুরনো খাবার তো এই খাবার তৈরি করার জন্য চাউমিন একটি ডিম কিছু সবজি আর মশলার প্রয়োজন হয় তো প্রথমে চাউমিনগুলোকে সিদ্ধ করে নিয়ে একটি ডিম চাউমিনটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করতে দেওয়া তারপরে ডিম ভেজে সেটিকে রেখে দেওয়া আর সবজি কিছু কেটে আর ভেজে রেখে দেওয়া তো তারপরে তিন চাউমিন ডিম আর সবজি তিনটেকে একসাথে মাখিয়ে মশলা মাখিয়ে তৈরি করে নিলেই হয়ে যাবে চাউমিন রেডি আর এই চাউমিন পাওয়া যায় আমাদের আশেপাশে যেসব রেষ্টুরেন্ট যেমন স্বাদবাহার রুচিতম এধরনের রেষ্টুরেন্টে আমাদের খাবার পাওয়া যায় আর এই খাবার খুবই সুস্বাদু হয় আজ তাই জন্য আমরা এইসব খাবার খেতে খুবই পছন্দ করি